এখনকার যে পরিবর্তনের যদি কথা বলে থাকি এখনকার প্রযুক্তি আগেকার প্রযুক্তির মধ্যে পার্থক্য এখনকার পযুক্তিতে আমরা ইন্টারনেট ফোন ইলেকট্রিক বাইসাইকেল কিছু গাড়ি এইসবের আমরা অনেক কিছুই পেয়েছি সুবিধা পাচ্ছি সেই সব সুবিধা আমাদের দৈনন্দিন জীবনের খুব প্রয়োজনীয় একটা অংশ হয়ে রয়ে গেছে এখন যদি বলে থাকি আমি মোবাইল বা কম্পিউটার কীভাবে শিখেছি আমার যে স্কুল লাইফ সেই সময়ের কথা সেই সময়ে খুব কম মানুষেরই ছিলো মোবাইল বা কম্পিউটার খুব গ্রামের মধ্যে খুব কয়েকটা দোকান ছিলো যে দোকানে কম্পিউটার ছিলো সেই দোকানে গিয়ে দোকানে ডাউনলোড করতে গিয়ে হয়তো একটু কিছু দেখা তারপর সেই শিক্ষা শুরু সেই আমাদের স্কুলে স্কুলে কম্পিউটারের যে কিছু ক্যাম্প এইসব তাছাড়াও আমি এছাড়াও যে কিছু সিটা ডিটা ডিপ্লোমা যে কোর্স হয় সেসব আমি আদার্স কম্পিউটার সেন্টারে গিয়ে অ্যাডমিশান নিয়ে সেখান থেকে সিটা ডিটা এইসব কমপ্লিট করেছি মোবাইল তো বাড়ি থেকেই প্রথম থেকেই বাড়ির যে মোবাইল ছিলো সেটা একটু একটু দেখতাম একটু ব্যবহার করতাম সেই ব্যবহার করতে করতেই হাতে এলো স্মার্টফোন স্মার্টফোনের ব্যবহার নিজে স্মার্টফোন নিলাম স্মার্টফোন ব্যবহার করতে শিখে গেলাম এই আর কি